আমার যেন পর্যটনগুলোর মধ্যে আমার এলাকার মধ্যে বলতে গেলে আমি নিজে হাওড়া অঞ্চলের বাসিন্দা আর হাওড়া গাঁদিয়াড়া এখানকার একটি বিশেষ আকর্ষণীয় জায়গা বহু দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন সব ধরনের প্রচুর পর্যটকরা এখানে প্রতি বছর বেড়াতে আসেন বিশেষ করে শীতকালের দিকে এবং এখানে একটি স্থানীয় একটি সম্প্রদায় আছে যারা এখানে একটি ছোটোখাট ছোটো ছোটো বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠান এখানে করে যেটা তাদের যেটা তাদের সমাজ এবং তাদের বংশ পরম্পরায় তারা করে আসছে এবং একটি বিশেষ দেবতাকে কেন্দ্র করে একটি বাৎসরিক তাদের একটি অনুষ্ঠানও হয় এবং এটি যে লোক অনুষ্ঠানগুলির মধ্যেও একটি সেই লোক অনুষ্ঠানগুলিকে তারা আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে চায় আমার মনে হয় এই যে স্থানীয় যে অনুষ্ঠানটি এই যে পর্যটক অঞ্চল হাওড়া গাদিয়াড়া এই গাঁদিয়াড়ার কে কেন্দ্র করে আমার আশপাশের যে অঞ্চল যেখানে আরও বেশি মানুষ এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানের এতে যুক্ত আছে তো তাদেরকে আরও বেশি করে তাদেরকে আরও বিশেষ করে সেই সব সম্প্রদায়ের সম্প্রচার দরকার যেটিকে তাদের আর্থিক এবং সামাজিক দিক থেকে তাদেরকে আরও বেশি শক্তিশালী করে তুলবে আরও বেশি স্বনির্ভর করে তুলবে এবং আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে এবং তাদের একটি সারা পৃথিবীতে একটি বিশেষ স্থান দখল করবে এটা আমার ধারণা এবং আমার সর্বাঙ্গীণ শুভকামনা তাদের জন্য আছে